আমাদের একটা ভালো পর্যটন কেন্দ্র আছে সেটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় অযোধ্যার ড্যাম যাকে বলি অযোধ্যা ড্যামের পাশাপাশি অনেকগুলো ড্যাম আছে ড্যাম মার্বেল লেক হ্যাঁ বামনি ফলস এগুলো দেখার মতো জায়গা যেগুলো আমাদের সম্প্রদায়ের কাছে অনেকটাই না জানার মতোই আছে সেগুলো চাইবো যে আমি সব সময় যে আমাদের সম্প্রদায়ের মানুষ সবাই সকলে চায় দেখে আসুক বা উপভোগ করুক এগুলো তো দরকার আছেই দারুন জায়গা দেখতে অনেকটাই সুন্দর যেগুলো হয়তো আমাদের দেখেও দেখেনি ওটা আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি আমি দেখে গেছি কিন্তু আমাদের অনেকেই যারা আছে সম্প্রদায়ের মানুষ তারা ফেসবুকে দেখেছে বা ভিডিয়োয় দেখেছে অনেকেই মনে করে যে পিকনিক করার সময় অযোধ্যা পাহাড়ে গিয়ে পিকনিক করে আসবো প্লাস আমাদের এখানে দেখাও হবে আর সবগুলো উপভোগ করা হবে পর্যটন জিনিসটা কী আর পর্যটন বৃদ্ধির জন্য আমাদের সম্প্রদায়ের কাছে সবসময় বলি তারা যেন ওখানে গিয়ে যে পিকনিক করার সময় বা কোনোকিছু নোংরা না ফেলা তার জন্য পর্যটন বৃদ্ধি তো অবশ্যই দরকার আছে কারণ ওগুলো তো নোংরা যদি করে চলে আসি পর্যটন যারা তো লোক যাবে তারাও তো দেখে আসবে কী বাজে জায়গা বা কী ভালো জায়গা না নোংরা জায়গা এগুলো ঠিক না তাই চাইবো যে সবসময় যেখানে যাক আমাদের সম্প্রদায়ের মানুষকে সমসময় বলবো যে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে কাজ করে রেখে নিজের করে চলে আসে